হ্যাঁ বলুন হুম আচ্ছা ঠিক আছে আপনি থানায় কমপ্লেন করেছেন আচ্ছা ঠিক আছে আপনি থানায় এসে কমপ্লেন করুন আমি দেখছি এ ব্যাপারটা কী করছে এরা এই যে নাম্বারটায় করছে সে নাম্বারটা আমাকে পাটিয়ে দেবেন হোয়াটস্যাপে ঠিক আছে হুম তো আচ্ছা ঠিক আছে আপনি থানায় কমপ্লেন করুন আমরা ব্যাপারটা দেখছি যে কী কী করছে এই ব্যাপারটা হুম তা ঠিক আছে আপনি থানায় এসে কমপ্লেনটা করে যাবেন হ্যাঁ আজকে আসলে ভালো হয় তা ঠিক আছে এই নাম্বারের ডিটেলসটা পাঠিয়ে দেবেন তাহলে